ও কে মমতাদি বলছো হ্যাঁ এই যে আমাদের সামনে যে আজ তিন চার দিন ধরে খাওন দাওন হবে নানা রকম বাইরে থেকে লোকজন আসবে বিরাট অনুষ্ঠানে নাকি বলছে আমিও শুনছি হ্যাঁ না যাওয়ার কিছু নেই তুমি যাবে তো নাকি হ্যাঁ ঠিক আছে তুমি যদি যাও তা হলে আমিও রেডি হব রেডি হয়ে যাব কখন যাবে তা হলে হ্যাঁ বলছে তো শুনছি না কি ওখানেই খাওয়া দাওয়া হবে ওখানে পূজা দেওয়ার পর তারপর খাওয়া দাওয়া শুরু হবে খাওয়া দাওয়া করে তার পরে না হয় আসব নাকি হুম ঠিক আছে তা হলে তাই করব আর হচ্ছে বাচ্চাদেরকে নেবে নাকি সঙ্গে ও আমার তো দেখ না আবার বাচ্চাকে শুধু নিলে তো হবে না রান্না আমাকে করতে হবে জানো তো আমার শ্বশুর শাশুড়ি আছে তা হলে তাদের জন্য রান্নাবান্নাটা করে দিয়েই আমি ভাবছি বেরবো তা হলেও কটা নাগাদ বেরোবে হুম সাড়ে বারোটা হবেই সাড়ে বারোটা না হোক একটার দিক কর আমার কেন কাজগুলো সারতেও দেরি হয়ে যাবে একটা দিকে যাব আসব নাহয় চারটে সাড়ে চারটে অনুষ্ঠান দেখে খাওয়া দাওয়া করার পর ওখানে যে অনুষ্ঠানগুলো আছে সেগুলো দেখব দেখে না হয় একটু সন্ধে নাগাদ আসব ওখানে বলছে না কী কোন কোনখান থেকে মানে কীর্তনের জন্য মেয়ে এসছে তারা কীর্তন গাইবে তার পরে না বাচ্চাদেরও নাকি সং সাজা হবে নাচগুলোতে নাচ হবে

হুম আর সঙ্গে একটা জলের বোতল নেবে বুঝেছ কেন বাচ্চাগুলো আছে তো সঙ্গে ঠিক আছে তা হলে জলও নেবে আর কী শাড়ি পরবে তুমি তাই তা হলে তুমিও যদি পুজোর শাড়ি পরো আমি ভাবছিলাম না হলে একটা সুতির শাড়িই পরবো আচ্ছা তুমি যখন পরবে বলছ ওই শাড়ি আমিও না হয় পরবো ঠিক আছে তা হলে তাই হবে ঠিক আছে